এটা কি টেস্টি রেস্টুরেন্ট আচ্ছা এখানে আমি ছটা রুটি এবং এক প্লেট মাংস অর্ডার দিয়েছিলাম তা দাদা শরীরটা খারাপের জন্য ছটা রুটি নিতে পারব না আপনি দুটো বাদ দিয়ে চারটে রুটি এবং এক প্লেট মাংস আপনি আমাকে দিয়ে যাবেন আচ্ছা দাদা আপনি কখন আসবেন বলেছিলেন বারোটা ঠিক আছে দাদা তাহলে আপনি বারোটার সময় আসুন আমি আপনাকে দেড়শো টাকা দিয়ে দেব আচ্ছা দাদা বলছি দুটো রুটি আপনি একটু ফয়েল কাগজে প্যাক করে দেবেন কারণ আমার একটা বন্ধু আসছে ও খাবে তা সেই জন্য গরমটা ঠান্ডা হয়ে গেলে তো আর খাওয়া যাবে না সেই জন্য বলছিলাম ফয়েল কাপড়ে ফয়েল কাগজে মুড়ে দেবেন দিলে ওটা গরম থাকবে খাওয়া যাবে